আমি আপনাদের নম্বরটা নিয়েছি নিয়ে আপনাদেরকে কল করছি কেননা আমি আপনাদের রেস্তরাঁতে যেতে চাই আমি আমার পরিবারে বারো জন সদস্যকে নিয়ে আপনাদের রেস্তরাঁতে যেতে চাই তো আপনাদের রেস্তরাঁতে কি সে রকম আমাদের বারো জন বসার মতন টেবিল আছে বসে খাওয়া যাবে একসাথে সবাই মিলে আমরা আড্ডা দিতে দিতে খাব সে রকম কিছু টেবিল আছে বা খাবার অর্ডার করার কত সময় পর আমরা সেই খাবারটা পাব বা কখন বন্ধ হবে এই সব বিষয়ে জানার জন্য আমি কিন্তু ফোনটা করেছি পার্কিং পার্কিং আছে কি না বন্ধ হওয়ার সময়টা বলে দিন সেই জন্যই আমি আপনাদের এই সব জানার জন্যই আমি কল করেছি আপনাদের রেস্তরাঁতে